বলো আজকে তো ফেরার ঠিক নেই আজকে তো ওই আমাদের বছরের শেষ চলছে তো এখন অনেক কিছু হিসেব টিসেবের জন্য আবার একটা মিটিং ডাকা হয়েছে তো মোটামুটি আটটা সাড়ে আটটা নটা তো বাজবেই কেন কী কী কিছু দরকার আছে ও কিন্তু ওটা একটু মানে তুমি কি বিকেল বিকেল একটু বেরিয়ে আজ বা কাল নিয়ে আসতে পারবে না মানে আমার তো এখন খুবই মুশকিল হবে তাড়াতাড়ি ফেরা আমি যে সময় ফিরব সেই সময় তো আর সব দোকানও বন্ধ হয়ে যাবে

ও না হ্যাঁ আরে বাবা সে তো বুঝতে পারছি কিন্তু বড় বাজারের একটা বড় সমস্যাও আছে সেটা হচ্ছে বড় বাজারটা তো আর আমার তোমার জন্য নয় বড় বাজারটা হচ্ছে যারা থোকে তারা মাল কেনে ওটা খুচরো ব্যবসায়ীদের তো জায়গা নয় ওইখানে গিয়ে কিনলে যদি আমরা কিছু কিনিও তা হলে ওখানে যে পরিমাণে কিনতে হবে সেই পরিমাণটা দিয়ে আমাদের পাড়ায় তাহলে সবাইকার খেলা হয়ে যাবে তা সেটা একটু সমস্যার কথা হয়ে যাবে আর কি পাইকারি হিসাবে কিনতে হবে কিন্তু পাইকারি হিসাবে তো তোমাকে একটা দুটো জিনিস দেবে না বা তিন চার জনের জিনিস দেবে না তোমাকে সেই একটা ওটা হিসেবে যে ওদের মাল ধরা থাকে সেই ততগুলো অন্তত পক্ষে নিতে হবে সেটা একটু ব্যাপার হয়ে যাবে আর আর তুমি এই যে বলছ তোমার বন্ধুদের জন্য দু তিন জনকে বলবে তাহলে মোটামুটি আমাদের জনা কুড়ি জনের মতন আমাদের সদস্য দাঁড়িয়ে যাবে সে তো খুব ভালো কথা তা তুমি আমাকে একটা কথা বল দেখি তোমার এই যে দু তিনজন বন্ধু তাদের মধ্যে সুন্দরী কেউ আছে তা হলে আমি জোর করে একটা দুটো ছুটি আমি জোগাড় করার চেষ্টা করব ঠিক আছে শোনো বাড়ি তো খুব তাড়াতাড়ি হলেও আমি সাড়ে আটটার মধ্যে ঢুকব সাড়ে আটটার আগে আমি পারব না ঠিক আছে আমি চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি আসার এইবার এসে নিয়ে তা হলে কথা বলব তা হলে সেটা সে ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা সপ্তাহের শেষে যেতে হবে এ বার সোমবার দিন দোল সোমবার দিন দোল তার মানে এই শনি রবিবারই একমাত্র আমাদের সময় আছে এই সময় যদি গিয়ে করা যায় তা হলে করা যেতে পারে হ্যাঁ রবিবার তো আমার ছুটি আছে শনিবার দিনটা তা হলে আমাকে ছুটি নিতে হবে ঠিক আছে আমি সেটা বলে রাখব তা হলে সে ক্ষেত্রে কিন্তু আমাকে যাওয়ার যাতায়াতের সময় আমাকে কিন্তু একটু আমাকে আমার নিজের ল্যাপটপে বসে একটু কাজ করতে হবে আমি অফিসে যাব না

হুম হুম হুম বেশ ঠিক আছে তাই হোক তা হলে ঠিক আছে ঠিক আছে আমি বাড়ি আসছি আসছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ